বলছি আপনি কে বলছেন হ্যাঁ বলুন না ম্যাডাম আমি আপনাদের আপনাদের ফ্ল্যাটে আপনাদের ফ্ল্যাটে আমি কাজ করতে পারবো না ম্যাডাম আপনাদের ফ্ল্যাটে কোনো সুযোগ সুবিধা নেই আমি কাজ করতে পারবো না না আপনাদের লোক দেখা আছে না আছে এটা আমার কোনো দেখার বিষয় নয় আমার যে আমার যেটা বেসিক নিডস আছে সেগুলো যদি আমি না পাই আমি কী করে আপনার ফ্ল্যাটে কাজ করবো সারা রাত আমি অন্ধকারে বসে থাকি আমি বলেছি একটা লাইটের ব্যবস্থা করতে আপনারা সেটুকু করেন না এই গরমের দিনে একটা ফ্যান নেই আপনাদের ফ্ল্যাটে যে আমি আমি বসে থাকবো টর্চের টর্চের ব্যাটারি শেষ হয়ে গেছে আমি এক মাস আগে কমপ্লেন দিয়েছি এখনো পর্যন্ত সেটাও পাই নি কী করে আমি কাজ করবো না আপনি আগে আপনি আগে আলোচনা আপনি আগে আলোচনা করুন দেখুন যদি আমার যে চাহিদা আছে সেটা যদি ফুল ফিল করতে পারেন তাহলে আমি কাজ করবো না এইভাবে আমি যাবো না আগে যদি আপনি অ্যাসিওর অ্যাসিওর করেন আমাকে যে আমি আমি যেটা চাইবো সেটা আমি পাবো তাহলে আমি যাবো ঠিক আছে দেখুন আমার আর আমার স্যালারির ব্যাপারটা দেখুন আমি স্যালারির জন্য যেটা ইয়ে করেছিলাম যে আমার ওই মাইনেতে পোষা